হ্যাঁ স্কুল জীবনটা ছিল বলতে আমরা তিন ভাই বোন ছিলাম স্কুল জীবনে তিন ভাই বোন ছিলাম কিন্তু আমাদের পাশের ঘরে এক বান্ধবী ছিল সেই বান্ধবী আমাদের সাথে যেতো আমরা দু আমি বড় আমার বোন আছে আমার ভাই আছে তাদেরকে নিয়ে আমরা আমি স্কুল যেতাম আমি যেই রাস্তা দিয়ে স্কুল যেতাম আমার ভাই বোনেদেরও সেই রাস্তাতেই স্কুল পড়তো ওদের আগে পৌঁছে দিতাম বোনকে আগে স্কুলে দিতাম ভাইকে আগে দিতাম তারপর আমি বেরিয়ে যেতাম আমি আমার বন্ধু স্কুলে যেতাম তবে স্কুল জীবনটা ভালোই লাগতো একেক সময় বেশ ভালো লাগতো আবার এক এক সময় যখন পড়া টড়া না পারতাম স্যাররা বকতেন তখন বলতাম দূর দূর স্কুলে আর আসবো না জানিস কাল থেকে আজকে পড়া হয়নি তো আজকে স্যার বকলেন কিন্তু তারপরে আবার যখন বাড়ি আসতাম মাকে বলতাম মা জানো আজকে তো না স্কুলে পড়া হয় নি আজকে হয় নি কালকে হবে ঠিক আছে পড়তে বোস এইভাবে পড়তে বসতাম আবার আমার বাড়িতে মাস্টার এসতো পড়তে বসতাম তখন খুব ভালো লাগতো যেদিন স্কুলে পড়া বলতে পারতাম ভালোই লাগতো কিন্তু একেক দিন এমন সময় আসত যে পড়া বলতে পারতাম না তখন খারাপ লাগতো সেই বান্ধবী আমি একসাথেই স্কুল যেতাম ভাইবোনেদেরকে নিয়ে আমার স্কুল থেকে একবার মাস্টার একবার সামনেই বাড়ি সামনের মধ্যেই একটা মাঠ ছিল সেখানে ফিস্ট করাতে নিয়ে গিয়েছিল ফিস্ট করাতে নিয়ে গিয়েছিল হঠাৎ করে দেখলাম আমার বোন ভাই সবাইকেই নিয়ে গিয়েছিল কিন্তু দেখলাম যে আমার ভাইয়ের খুব একবার শরীর খারাপ হয়েছিল সেখানে ফিস্টতে ফিস্টতে শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল বমি দেখলাম বমি হয়েছিল তারপরে খুব ভয় পেয়ে গিয়েছিল বমি হচ্ছে তা কি কারণে বমি হচ্ছে মাস্টার আবার ওষুধ দেন সেখানে ওষুধ খাওয়ানো হল ভাইকে দেখলাম ভালো হয়ে গেল বললো গ্যাসে গ্যাসে হবে এইভাবে আমাদের স্কুল জীবন কেটে কেটে চলে যায় কিন্তু আবার দেখলাম ফাইভে পড়ছি তখন ওই বান্ধবী ভাই বোনের সাথে আর যাই নি ওরা অন্য স্কুলেতে পড়ে আমার সেই বান্ধবী একসাথেই আমরা পড়াশুনা করেছি সেই বান্ধবী খুব ভালো দুজনেই আমরা যেতাম এসতাম খুব আনন্দ পেতাম স্কুল জীবনটা সবচেয়ে ভালো জীবন ছিল তার মধ্যে ওই বান্ধবীর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় অন্যতে আমারও অন্য জায়গাতে বিয়ে হয়েছে এই করে এখন কিন্তু দেখা হলে কথা টথা ব বলা হয় বা ফোনে যোগাযোগ হয় কিন্তু স্কুল জীবনটার মতো ভালো জীবন কখনই আর ফিরে আসে নি